হ্যাঁ আমি ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতা প্রদর্শনীতে আমার শিল্পকলা প্রদর্শন করার চেষ্টা করেছি যতটা নিজের সম্ভব হয় সেভাবেই চেষ্টা করেছি আমি কিন্তু সেভাবে কোথাও প্রশিক্ষণ নিইনি নিজের মনে নিজের মনকে শান্ত করে একাগ্র করে যেটুকু নিজে শিখতে পেরেছি এবং অপরকে দেখে শিখতে পেরেছি সেটিই কিন্তু আমি প্রদর্শন করার চেষ্টা করেছি এই অভিজ্ঞতাটি আমার বেশ ভালো ছিল আমি যখন আমাদের এখানের বিজ্ঞান মঞ্চ আছে সেখানে একটি আঁকার প্রতিযোগিতা হয়েছিল সেখানে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল তাদের বয়স অনুযায়ী আমি সেখানে কিন্তু গেছিলাম সেখানে এঁকেও ছিলাম কিন্তু কোনও স্থান কখনও পায়নি সেভাবে হয়ত আমার আঁকাটা সেই মাপের ছিল না তেনাদের হয়ত পছন্দ হয়নি কিন্তু আমি বাস্তবতাকে ফুটিয়ে তোলার বারবার চেষ্টা করি প্রকৃতিকে বাস্তবের সাথে মিলিয়ে তা আঁকার চেষ্টা করি আমি প্রাথমিক বা আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্তরে কখনও আঁকিনি কিন্তু প্রাথমিক স্তরে অনেকবারই ক্লাবে বা যেকোনও বিশেষ দিনে আঁকার প্রতিযোগীতা হয় তো সেইসব জায়গাগুলিতে কিন্তু আমি এঁকেছি এবং আমার আঁকার অভিজ্ঞতাটিও বেশ ভালো